বাগান করার জন্য যেই যেই সরঞ্জামগুলি ব্যবহার করা হয় সেগুলি হলো যেমন কোদাল কাটারি পাশুনি এইসব ধরনের জিনিস এইগুলো লাগে যেমন কোদাল লাগে মাটি খুঁড়ে গাছটা লাগাতে বা কাটারি লাগে কোনো যদি বাড়তি গাছে কোনো ডালপালা ঝুলে যায় সেইগুলো কাটার জন্য কারণ ডালপালা ঝুলে গেলে সেই আওতা পড়বে এবং সেখানে রোদ লাগবে না এর ফলে গাছ বাড়বে না সেই জন্য কাটারি লাগে আর পাশুনি লাগে ছোটো ছোটো যে সব চারা গাছগুলো লাগানো হয় সেইগুলো খোঁড়ার জন্য পাশুনি লাগে এছাড়াও কীটনাশক ঔষধ লাগে বিষ লাগে এবং জল নেওয়ার জন্য আমাদের এখানে বড় যেমন পাম্প আছে সেই পাম্প মেশিনও দরকার হয় কারণ পাম্প মেশিনে জল দিতে পাইপে করে যে জল দেওয়া হয় সে জল দিতে খুব সুবিধা হয়